পাখি দেখার জন্যে আমার কোনো অ্যাপস ফিল্ড গাইড নিজের প্রয়োজন হয় না কারণ আমার ছোটোবেলা থেকেই গ্রামে কেটেছে তো পাখি আমি দেখলেই চিনতে পারি যেমন আমাদের গ্রামে টিয়া পাখি শালিক ময়না প্যাঁচা বিভিন্ন ধরনের ইত্যাদি অনেক ধরনের পাখি থেকে থাকে আমরা দেখে থাকি তাই আমরা একবারই দেখলেই দেখতে পারি বা চিনতে পারি